যা আঁকতে হবে সেটির নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আমি নিই না কোথাও বেড়াতে গেলে বা কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে সেটির অনুরূপ দৃশ্য আঁকতে বা থিম আঁকতে ভালোবাসি